দেখুন আমার প্রিয় মাছ চিংড়ি মাছ আর মানুষের কথা কী বলবো আমরা বাঙালি আমাদের সব থেকে প্রিয় মাছ ইলিশ মাছ আরও নানান ধরনের মাছ আছে আমরা মাছ ছাড়া চলি না দুপুরবেলা দু মুঠো ভাতের জন্য আমাদের মাছ লাগবে ভাতের পাতে মাছ লাগে যেমন মানুষ সাধারণত অনেক মাছ খায় সই কই শোল কই ল্যাটা মাছ শিঙি মাছ তেলাপিয়া মাছ ভেটকি মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ ভেটকি মাছ এগুলো তো বাঙালির প্রিয় খাবার প্রিয় মাছের মধ্যে পড়ে সাধারণত মানুষ সবাই খেয়ে থাকে এটকুই বলবে যেগুলো প্র্রিয়ও মাছ